হ্যাঁ আমার রান্নাঘরে গ্যাজেট বা সরঞ্জাম বলতে একটা ছোট চপার আছে এটাতে আমি সবজিগুলো খুব জলদির মধ্যে খুব কম সময়ের মধ্যে কেটে নিতে পারি এবং আমার খুব সময়টাও কম লাগে এবং খুব ভালো হয়